শারীরিক ব্যায়াম আর মানসিক ব্যায়াম মানে যোগ ব্যায়ামের আমরা পার্থক্য দেখবো দেখবো বলতে এখানে শারীরিক ব্যায়ামের পার্থক্য শারীরিক ব্যায়াম বলতে এখানে আমরা এটাই বলতে পারি যে শারীরি শরীরের যে বৃদ্ধি ঘটায় তাই হল শারীরিক ব্যায়াম আর যোগ ব্যায়াম বলতে আমরা এখানে বলতে পারি যে মানসিক বৃদ্ধি ঘটায় তাই হল যোগ ব্যায়াম শরীরের বৃদ্ধি বলতে এখানে শরীরের মানে অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি যেমন হচ্ছে যে শরীরের বৃদ্ধি বলতে হাতের পেশী পায়ের পেশীর বৃদ্ধি বক্ষ যে বক্ষ বৃদ্ধি এগুলো হতে পারে আর শারীরিক ব্যায়াম শারীরিক ব্যায়াম এটা যে শরীরের ওজন বৃদ্ধি করায় আর যোগ ব্যায়ামের ক্ষেত্রে আমরা এটা খুব বলতে পারি যে যোগ ব্যায়াম আমাদের মানসিক বৃদ্ধি ঘটে সে মানসিক বৃদ্ধি বলতে এখানে মনের বৃদ্ধি মনের বৃদ্ধি হচ্ছে যে মনের চঞ্চলতা দূর করে মনে স্থিরতা নিয়ে আসে আর মনে স্থিরতা থাকলে আমাদের কার্যের ক্ষেত্রে সুবিধা হয় যেমন কাজ করতে গেলে যে মানসিক চঞ্চলতার কারণে আমরা করতে পারি না সেই চঞ্চলটাতা দূর হলে আমরা ভালোভাবে কাজকর্ম করতে পারি আর মনের দিক থেকে আর সুস্থ থাগলে শরীরের ভেতরকার যে অসুস্থতা থাকে সেই অসুস্থতা দূর হয়ে যায় সুস্থ হয়ে উঠে শরীর আর শারীরিক ওজন বৃদ্ধি পেলে আমাদের মানসিক সুস্থতা থাকলে শরীর সুন্দর হয়ে ওঠে শরীর সুন্দর হলে পরিবেশের ক্ষেত্রে আমাদের খুব মানিয়ে নিতে সুবিধে হয় আর শারীরিক ব্যায়াম আমরা এটা করতে পারি যে শারীরিক ব্যায়ামের জন্য আমরা যে অঙ্গ প্রত্যঙ্গের যে বিকাশ ঘটে তার থেকে আমাদের ওজনও অনেকটা বৃদ্ধি পায় আর শারীরিক ব্যায়ামের জন্য অনেক রকমের খাদ্যতালিকা থাকে যেমন খাদ্যতালিকার ক্ষেত্রে পুষ্টিজাতীয় খাবার যেমন দুধ ডিম মাংস ইত্যাদি পুষ্টিজাতীয় খাবার খেতে হয় সেই পুষ্টিজাতীয় খাবার খেলে আমাদের শরীরিক বৃদ্ধি ঘটে এবং শারীরিক ব্যায়াম করতে সুবিধে হয় যোগ ব্যায়ামের মধ্যে যে মানসিক বৃদ্ধি ঘটে সেই মানসিক চঞ্চলতা দূর হয় চঞ্চলতা থেকে আমরা মুক্তি পাই এইভাবেই শারীরিক ব্যায়াম আর যোগ ব্যায়ামের মধ্যে আমরা অনেক ধরনের পার্থক্য লক্ষ্য করে থাকি